হ্যাঁ ম্যাম আমি বল মানে শর্মিষ্ঠা বলছি বলছি আমার একটা ফোন আছে মানে ওপো এ থ্রিয়ের ঠিক আছে তো আমার ফোনটার মানে ডিসপ্লেটা মানে ভেঙ্গে গেছে তো ডিসপ্লেটা সারাতে কত পড়বে তিন চার হাজার একটু বেশি হয়ে যাচ্ছে না একটু দেখুন না যদি কম করে হয় তো ভালো হয় মানে একটু এই সময়টা আমার মানে একটু অসুবিধা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনাদের মা মানে ওয়ার্কশপটা কোথায় মানে কোথায় যাবো আমি এই ফোনটা নিয়ে

আচ্ছা হাজরা ঠিক আচ্ছা ঠিক আছে আমার মা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনি হাই পাঠাচ্ছি আপনি তাহলে প্লিজ লোকেশানটা পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে আর বলছি আর মানে নতুন কি মানে আর কিছু ফিচার্স যদি অ্যাড করাতে পা চাই হবে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ছে আপনি ক কটা নাগাদ থাকবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি আজকে আমার একটু কাজ আছে কাজটা সেরে যদি আমি যেতে পারি তো ঠিক আছে না হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আজ দেখছি কী করতে পারি এখন দেখ আমার ফোনটা ভেঙ্গে গেছে আর কা কত দিনে দেবেন পাঁচ দিনে এতটা টাইম আচ্ছা একটু চেষ্টা করবেন যে একটু মানে তাড়াতাড়ি করার ঠিক আছে আচ্ছা আছ আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ তাহলে আমি তাহলে দুটো নাগাদ আসছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখছি তাহলে